পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই লাইনটি আজও আমার মনে দাগ কেটে যায় লাইনটি তৎকালীন সমাজ ব্যবস্থায় গরীব মানুষের না খেতে পাওয়ার পরিপ্রেক্ষিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিবাদ তুলে ধরেছিলো এই লাইনটির মধ্য দিয়ে তৎকালীন সমাজ ব্যবস্থায় এমন কিছু মানুষ ছিলো যারা আধপেটা খেয়ে মানুষ হতো এবং এমনকি তারা ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করে নিজেদের পেট ভরাতো সা আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন উপন্যাসে বিভিন্ন সময়ে জানতে পেরেছি যেমন আমাদের অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশে নাট্যকার সুন্দর ও নিপুণভাবে তুলে ধরেছিলেন ঠিক তেমনিভাবেই তৎকালীন সমাজে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তার কবিতার মধ্য দিয়ে গল্পের মধ্য দিয়ে এইভাবেই লাইনটিতে কবিতার মধ্য দিয়ে এই লাইনটির মধ্য দিয়ে মানুষের পাশে থেকে প্রতিবাদ করেছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থার ধনী মানুষদের প্রতি খাবার নষ্ট হতো অথচ গরীব মানুষ ঠিক মতো খেতে পেতো না তারা উচ্ছিষ্টের মতো কুকুরের সাথে লড়াই করে ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করে নিজেদের পেট ভরাতো এটাই ছিলো এই লাইনের সম্পর্ক যুক্ত পূর্ণিমার চাঁত যেমন সুন্দর মিষ্টি ঠিক আছে কিন্তু মানুষের পেটে যদি না খাবার থাকে মানুষের ভালো লাগাটাই যদি না থাকে তাহলে পূর্ণিমার চাঁদকেও তখন সে রবীন্দ্রনাথ বলেছিলেন যে শুধু যাই দেখে মানুষ খাবারে স খাবারই ভাবে অর্থাৎ এই পূর্ণিমার চাঁদটিকেও মানুষ ঝলসানো রুটি ভেবেছেন কিন্তু আম তক তৎকালীন এই পূর্ণিমার চাঁদটিকে বিশ্লেষণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অর্থাৎ মানুষের পেটে কখন খাদ্যাভ্যাস থাকে তখন তার মনে কোনোরকম ভালো কিছু বা কোনোরকম পূর্ণিমার চাঁদ নিয়ে কোনোরকম কাব্যিক মনোভাব বা ভালবাসার কিছু সৃষ্টি হতে পারে না এই লাইনটি সৃষ্টি হতে পারে পূর্ণিমার মার চাঁদ যা যেমন য উন্নত প্রযুক্তির মানুষদের কাছে সমাজে বড়োলোক মানুষদের কাছে যারা আজীবনভর গরীবদের শোষণ করে এসেছে তাদেরকে যেমন গরীবদের শোষণ করে এসেছে তাদেরকে যেমন ভালোবাসেন তাদেরকে যেমন পূর্ণিমার চাঁদের প্রতি তারা যেমন আকৃষ্ট তারা পূর্ণিমার চাঁদটিকে দেগলে হয়তো অন্য রকমভাবে বিশ্লেষণ করতো কিন্তু না খেতে পাওয়া গরীব মানুষের কাছে এই পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি ছাড়া আর কিছুই না